পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক কারুশিল্প রয়েছে যেগুলি আমাদের কাছে অনন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিল্পগুলি আমাদের ইতিহাস এবং সংস্কৃতিকে প্রতিফলিত করে তোলে আমাদের সামনে প্রতিনিয়ত এগুলি জন্ম থেকে প্রজন্ম অন্তর স্থানান্তরিত হয় এই শিল্পগুলি আমাদের অত্যন্ত গর্বের কারণ এই শিল্পগুলির জন্য এই শিল্পগুলি সৌন্দর্য অপরিসীম এবং অনন্য এ শিল্পের মধ্যে যে কারুশিল্প করা থাকে সেগুলি আমাদের মনকে অনেক আকর্ষণীয় করে তোলে তাছাড়া এই শিল্পগুলির সাংস্কৃতিক গুরুত্বও রয়েছে অপরিসীম আর এই শিল্পগুলি আমাদের কাছে আমাদের পুরনো ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করে এমন অনেকে রয়েছে যারা বাধ্য হয়ে এই শিল্পক করতে থাকে কারণ প্রত্যন্ত অঞ্চল যেগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে কোনো জায়গায় হয়তো স্কুল নেই বা কোনো জায়গায় স্কুল আছে অথচ ব্রিজ নেই সেই স্কুলে যাওয়ার জন্য যে রাস্তার প্রয়োজন আমাদের সেই রাস্তা ব্যবস্থা ঠিক নেই কোথাও হয়তো কর্দমাক্ত রাস্তা কোথাও বা নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া রয়েছে যে স্কুল করে দেবে কিন্তু স্কুল করে দেয়নি আরো ইত্যাদি কারণে এই শিল্পগুলি আমাদের বংশানুক্রমে প্রচলিত রয়েছে